হ্যালো মিতা বলছি যে হ্যালো কেমন আছিস ও ভালো বললাম যে ইসে তোকে অনেক দিন ধরে বলবো একটা কথা বলা হচ্ছে না বললাম যে আদ্যা মায়ের মন্দিরে যাবি ঘুরতে এই যে চল অষ্টমী পূজার দিন যাই আদ্যা মায়ের মন্দিরটা খুব সুন্দর বলে ওইখানে যাওয়া হয়নি চল যেয়ে পূজা দিয়ে আসি ওখানে ওখানে খুব সুন্দর ধর্মীয় নীতি হ ধর্মীয় রীতি নীতি হয় যাবো দেখতে সেজন্যই বললাম হ্যাঁ তোর মাকে নিবি আমি আমার মাকে নিয়ে যাবো তুই তুই তোর মাকে নিয়ে যাস তাহলে ভালো হবে ওরাও দেখে আসবে হ্যাঁ হ্যাঁ ওইখানে বলে খুব সুন্দর পূজা হয় দেখতে যাবো প্রসাদ বিতরণও হয় সন্ধ্যা আরতি হয় ভজন কীর্তন হয় তাহলে যাবো বুঝছিস সকালে হ্যাঁ তাহলে সকালেই যাবো হ্যাঁ রেডি থাকিস হ্যাঁ ওইখানেই অঞ্জলি দেব একসাথে ঠিক আছে রাখি